পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার দুজনের যৌথ উদ্যোগে ভারতে বর্তমানে চিকিৎসা বা স্বাস্থ পরিষেবা সম্পর্কে বিভিন্ন সচেতন এবং এ সাথে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্প তারা আয়োজন করে যাতে সাধারণ মানুষ তাদের জীবনে রোগ সম্পর্কে সচেতনতা হয় বা সচেতন হয় এবং যথেষ্ট ভাবে তা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে বিভিন্ন মেডিকেল ক্যাম্প সরকার বিভিন্নভাবে অনুষ্ঠান করে বা অনুষ্ঠিত করে যেমনস বিভিন্ন স্বাস্থ্য সচেতনতা শিবির কুষ্ঠ কুষ্ঠ থেকে বাঁচার উপায় ডেঙ্গু বা ম্যালেরিয়া থেকে বাঁচার উপায় এছাড়াও পালস পোলিও টিকাকরণ এছাড়াও কোভিড সম্পর্কে টিকাকরণ মানুষকে স বিভিন্নভাবে সচেতন করে এদের এবং এতে যোগদান করে বিভিন্ন ডাক্তারবাবুরা তারা মানুষকে গ্রামে গ্রামে বিভিন্নভাবে শিবির করে মাঝে মাঝে সচেতন করে এছাড়া বিডিও অফিসের উদ্যোগেও মাঝে মাঝে স্বাস্থ্য সচেতনতা শিবির গড়ে ওঠে এছাড়াও আশা দিদিমণিরা মাঝে মাঝে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্নভাবে মানুষকে সচেতন করে আসে ফলে এর সাহায্যে মানুষ বিভিন্ন সচেতন হয়ে হতে থাকে এবং সুস্থভাবে জীবনযাপন করতে থাকে